আমাদের ভারতে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান একটা প্রকল্প এনেছে যেটার জন্য আমাদের ভারতে যতো ময়লা আবর্জনা নোংরা হয়ে আছে চারিদিকে গ্রামে শহরে সেইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় রাস্তাঘাট পরিষ্কার করা হয় আবর্জনাগুলো পরিষ্কার করা হয় তো এটা আমাদেরকে অনেকভাবে প্রভাবিত করেছে যে আমরা বিভিন্ন জায়গায় নোংরা করতাম প্লাস্টিক ফেলতাম আবর্জনা যেখানে সেখানে ফেলতাম সেটা যাতে না করা হয় সেই সম্পর্কে বলা হয় এবং আমি কোন দিন এখনও পর্যন্ত সে রকম পরিছন্নতা অভিযানে অংশগ্রহণ করিনি কিন্তু যখন ওনারা বলেছে সেটা মাথায় ঢুকেছে তো সেইভাবে চেষ্টা করি যাতে চারিদিকটা আমাদের গ্রাম বা শহর পরিষ্কার পরিছন্ন রাখা যায় যেখানে সেখানে প্লাস্টিক না ফেলা হয় যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা হয় সবসময় যাতে পরিষ্কার পরিছন্ন রাখা হয় ময়লা জঙ্গল যেখানে সেখানে জল জমতে না দেওয়া সেগুলোর দ্বারা অনেক সমস্যাও হয় মানুষ অনেক রোগেও পরে আর আমার চারপাশে এলাকা অনেক পরিষ্কার বলা যায় কারণ গ্রাম এলাকা ওখানেকার মানুষ পরিষ্কার পরিছন্ন থাকতেই ভালোবাসে তাও অনেক সময় অনেকে নোংরা করে তো সেগুলো আমরা সবাই মিলে বলা হয় যে পরিষ্কার পরিছন্ন রাখতে তো এখানে আরও উন্নত করার দরকার আছে কারণ মানুষ এখনও পর্যন্ত উন্নত হতে পারেনি কিছু কিছু মানুষ আছে যারা এখনও পুরানো ভাবনাই তাদের মনে রয়ে গেছে তারা এখন ভাবে যে পরিষ্কার পরিছন্ন হয়ে কি লাভ ও থাকছে না আমিও নোংরা থাকি তো তারা যেখানে সেখানে ময়লা ফেলে তারা এই অভিযানটার সম্পর্কে অতোটা জানেনা বা তারা করতে চায় না